আমি রান্না করতে পারিনি এখনও বিরিয়ানি বিরিয়ানির চাল কখনও সিদ্ধ হয়ে যায় কখনও একটু বেশি শক্ত থেকে যায় কখনও দেখি বেশি ঘাঁট নরম হয়ে যায় তাই কখনও দেখি মশলা বেশি হয় কখনও মশলা কম হয় বাড়ির লোক সবাই ঠিকঠাক পছন্দ করছেনা কখনও বলছে না না এটা হচ্ছে না ভালো নয় ঠিক হচ্ছে না এই কারণের জন্যে আমি কঠিন মনে করি বিরিয়ানি রেসিপিটি